আমার জানা স্থানীয় টুরিস্ট গাইড আছে যার থ্রুতে আমি কলকাতা থেকে সুন্দরবনে ঘুরতে গিয়েছি সরকারি টুরিস্ট গাইড সম্পর্কে আমার বিশেষ কোনো তথ্য জানা নেই কিন্তু আমরা বেসরকারি টুরিস্ট গাইড তথা আমরা সাগর সঙ্গম ট্রাভেলস এর পরিচালনায় সুন্দরবনে দু রাত তিন দিন ঘুরতে গিয়েছিলাম যার মাথা পিছু প্যাকেজ হলো সাড়ে তিন হাজার টাকা এবং আমরা ঘুরতে গিয়েছিলাম বর্ষাকালে ইলিশ উৎসবের সময় আমি যতটুকু জানতে পেরেছি যে সরকারি টুরিস্ট গাইড অত্যন্ত ব্যয়বহুল যা সাধারণ মানুষের কাছে সাশ্রয়ী মূল্যের নয় সাগর সঙ্গম ট্রাভেলস আমাদেরকে সুন্দরবনের অত্যন্ত জনপ্রিয় এলাকা যেমন সোনাঝুড়ি টাইপের রিজার্ভ ও সজনেখালি এবং সুন্দরবনের ম্যানগ্রোভ অরন্যের খুব কাছাকাছি আমাদের ঘুরিয়েছে এবং সেখানকার স্থানীয় মানুষের লড়াই করে বেঁচে থাকার কথাও বলেছেন যে সেই সব স্থানীয় মানুষেরা মধু সংগ্রহ করে ও কাঁকড়া ধরে ও আরো অন্যান্য বিষয়ের ওপর নির্ভর করে জীবিকা নির্ধারণ করেন সাগর সঙ্গম ট্রাভেলস আমাদের এই দুই রাত তিন দিন এর জার্নিটা খুব আকর্ষণীয় করে তুলেছেন তাই আমার জানা ভালো স্থানীয় টুরিস্ট গাইড হলো সাগর সঙ্গম ট্রাভেলস যারা অত্যন্ত কম খরচায় এই সুন্দরবনের প্রত্যেকটা এলাকায় আমাদের ভালো করে ঘুরিয়েছে এবং গাইড করেছে